বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষেরা পড়াশোনা এবং রোজগারের সন্ধানে এসে থাকেন অনেকে জীবিকা নির্বাহ করেন এবং বেশিরভাগ এখানেই থেকে যায়